খুচরো ও পাইকারি বাজার অনেকটাই তফাৎ রয়েছে যেমন পাইকারি বাজারে কোন সবজি বা ফসলের দাম খুবই কম হয় কারণ সেইটা অনেক পরিমাণে একসাথে কিনে নেওয়া হয় কিন্তু খুচরো বাজারে সেই সবজিটা যখন খুচরো করে বিক্রি করা হয় তখন তার দাম অনেক বেশি ধরা হয় এই সম্প্রতি বছরগুলিতে মুদি দোকান ও সবজি দোকানের দাম অনেক আমূল পরিবর্তন হয়েছে যেমন আগেই একটা জিনিসের দাম যদি পাঁচ টাকা ছিল বর্তমানে সেই জিনিসটার দাম হয়ে গেছে বারো টাকা অর্থাৎ দ্রব্যমূল্য অনেক পরিমাণে বিদ্ধি পেয়েছে তাছাড়াও বর্তমানে আরেকটি বাজার করার পদ্ধতি হল অনলাইন শপিং এই অনলাইন শপিংয়ের মাধ্যমেই বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে মানুষজন বিভিন্ন জিনিস কেনাকাটা করে থাকেন এই অনলাইন শপিংয়ে যেমন অনেকগুলো ভালো জিনিসও রয়েছে তেমন অনেকগুলো খারাপ জিনিসও রয়েছে ভালো জিনিসগুলো বলতে গেলে যেমন আমরা মোবাইলের মাধ্যমেই জিনিসটির দাম কেমন দেখতে এবং তার সম্পক গুণাগত মান সম্পর্কে সব জেনে থাকি সেইগুলি হল ভালো দিক এছাড়াও এর খারাপ জিনিসগুলো হল এই জিনিসটি কেমন হবে তা আমরা হাতে নিয়ে দেখতে পারি না তাছাড়া আমরা যখন এটা হাতে পেয়ে থাকি তখন যদি খারাপ বেরোয় তখন আমরা কাকে দোষ দেব এবং যদি আমরা ফেরত দিতে দিতে চাই মোবাইলের মাধ্যমে তারা নেবে কি না সেই জন্য আমাদের যথেষ্ট চিন্তার শিকার হতে হয়